হ্যাঁ আগে একবার আপনাকে ফোন করেছিলাম ঠিক আছে সমস্যা হচ্ছে যে আপ সমস্যা হচ্ছে যে আমাদের যে স্কুলটা আছে না স্কুলের যে মিড ডে মিলের যে ওয়াটার ট্যাঙ্কিটা আছে না মিড ডে মিলের ছাদের উপরে সেই ওয়াটার ট্যাঙ্কির পাইপটা এক জায়গায় মনে হয় ফেটে গেছে কি লিক হয়েছে বুঝতে পাচ্ছি না জল অটোমেটিক পড়ে যাচ্ছে ট্যাঙ্কিতে জল থাকছে না তাহলে কালকে কালকে একবার তাহলে আসুন স্কুল টাইমে আপনি এসে দেখে যান গেলে পাইপ টাইপ কি লাগবে না লাগবে সেগুলো তো আবার নিয়ে এসে তারপর তো কাজটা করতে হবে আপারে আপারে হঁ হঁ আপনি এসে আগে দেখে যান দেখে তারপর কি মাল মেটেরিয়াল মালপত্র কি লাগবে সেগুলো বললে নিয়ে আসা হবে ঠিক আছে হুম একটু তালে আপনি এসে একটু তারপরের দিন রবিবার আছে ঠিক আছে এ থালে কালকে এসে দেখে কি করতে হবে একটু এসে দিয়ে করে দিয়ে চলে যান ঠিক আছে আর কত কি মজুরি নেবেন একটু বলবেন ঠিক আছে থালে রাকছি হ্যাঁ